হ্যালো স্যার আমি প্রীতম বলছিলাম আমি একটু আগে আপনাদের এখান থেকে একটা ক্যাব বুক করেছিলাম আসলে আমাদের চার বন্ধুদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু দুঃখ সহকারে জানাতে হচ্ছে যে এই সেই প্ল্যানটি আমাদেরকে ক্যান্সেল করতে হয় কারণ আমাদের ফ্যামিলিতে একটি আর্জেন্ট ইমারজেন্সি চলে এসেছে যার কারণে আমরা আর ঘুরতে যাচ্ছি না তাই ক্যাবটাও ক্যান্সেল করতে হচ্ছে কিন্তু আমার মেন ফোন করার কারণ হচ্ছে যে আমি যে আপনাকে হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলাম সেটা আমার একটু রিটার্ন চাই আর সেটা আপনি আমাকে যদি ক্যাশ দিতে পারেন খুবই ভালো হত কিন্তু যদি ক্যাশ আপনি না দিতে পারেন অর্থাৎ যদি আপনি আসতে না পারেন এখানে তাহলেও আমার কোনো অসুবিধা নেই আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আমার অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে আপনাদের অ্যাপে সেই অ্যাপে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে পারেন আর যদি সেটাও না হয়ে ওঠে তাহলে আপনি আমার অ্যাপের ওয়ালেটে ফেরত দিয়ে দিতে পারেন টাকাটা ধন্যবাদ